হ্যাঁ দাদা রকি ট্র্যাভেলস হ্যাঁ বলছি মায়াপুর যাবো ফ্যামিলি ট্রিপ নিয়ে এই দু একদিনের ফলে ধরুন আমরা যাবো পাঁচ ছজন বা দুটো বাচ্চা আসে কত কি নেবেন বললে ভালো হতো দু হাজার দাদা চেনাশুনো লোক কম সম করলে হয় না

আশেপাশে দেখলে তো আপনার কাছে ফোন করতাম না একটু কম সময় বলুন

ধরুন পাঁচ ছদিন আরো দু একদিন থাকবো আশেপাশে ঘুরবো একটু কত কিনে নেবেন একটু ভালো করে বললে হয় বলুন কম করে কত কি নেবেন দেড় হাজার আচ্ছা বের হবো কাল পরশু আপনার গাড়ি লাগবে মারুতি শুধু কি হ্যাঁ থাকবো এরকম পাঁচ ছদিন থাকবো আর দু একদিনে এদিক সেদিক হতে পারে ড্রাইভারের খাওয়া দাওয়া থাকা আমি সব ঠিক করে দেওয়া যাবে তো কত কী বলছেন সেটা নিয়ে অন্য কোথায় বলতে আশেপাশে মন্দিরে দু একদিন ফিরবো একটু দেরি হবে আপনি ওখানে দু একদিন ঘুরবো পাঁচ ছদিন থাকবো ধরুন সাত আট দিন ওইরকম হবে হ্যাঁ ঠিক আছে তো আপনার ড্রাইভার ড্রাইভারে থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না ওটা আমি দেখে নেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বুকিং কত কিনবেন তা সেটা একটু বললে হয় অগ্রিম দু হাজার দু হাজার টাকা অগ্রিম আর এক হাজার পরে

তো আপনার ওখানে যাবো কবে সে আপনার কি বলুন আজকে যাবো তো কটার দিকে বেরোবো আচ্ছা সন্ধের দিকে আপনার ঠিকানাটা একটু বললে ভালো হতো ও বাজারে গিয়ে ওখানে কারো কাছে শুনলে বলবে কি আপনার ঠিকানাটা তা আমি সেখানে পৌঁছে যেতাম ঠিক আছে তাহলে

তো আপনি একটু কম সম করে নিলে হয় না দু হাজারটা দেড় হাজার এখন করা যায় না আচ্ছা ঠিক আছে তিন হাজারটা একটু ঠিক আছে তাহলে আমি যাবোখনি সন্ধ্যাবেলা